নাগরিকদের সুরক্ষা এবং সমাজে শান্তি বজায় রাখতে আইনি ব্যবস্থা যতোটা উন্নত করা যায় তত দেশে অপরাধের হার কমবে আইনি ব্যবস্থা কীভাবে উন্নত করতে হবে প্রতিটা দেশে আইনি ব্যবস্থা অন্য অন্য দেশে এবং আমাদের ভারতবর্ষে আইনি ব্যবস্তা সমস্ত পার্থক্য আছে আমাদের ভারতবর্ষে সমস্ত দেশে গড়পড়তা একশোজনের ভিতরে দেখা যায় যে আমাদের মা বোনরা রাস্তাঘাটে বেরোলে সুরক্ষিত না প্রায় অধিকাংশ জায়গায় এইট্টি পারসেন্ট সুরক্ষিত আবার অধিকাংশ জায়গায় টোয়েন্টি পারসেন্ট সুরক্ষিত এর জন্য রাষ্ট্রপতির শাসন চালু করতে হবে এছাড়াও রাষ্ট্রপতির শাসন যদি চালু না হয় আইনি ব্যবস্থা উন্নত করতে ফাঁসি কার্যকরী করা যায় বা আইনি ব্যবস্থা উন্নত করতে শ্যুট আউট কার্যকরী করা যায় নানানভাবে এছাড়াও আমাদের আইনি ব্যবস্থা আরো সুরক্ষিত করার জন্য আমাদের নিজেদের ওপরে নিজেদের সবার দায়িত্বও তুলে নিতে হবে সমস্ত অপকর্মের বিরিদ্ধে আমাদের লড়াই করতে হবে নিজেদের মা বোনদের সুরক্ষিত রাখার জন্য আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি কোত্তে হবে এক একটা স্বেচ্ছাসেবী সংগঠন সরকার যদি তৈরি করতে না পারে অন্য অন্য ওই সব বড়ো বড়ো কোম্পানি আছে তাদের দ্বারা স্বেচ্ছাসেবী সংগঠন করতে হবে প্রতিটা মোড়ে দু একটা করে সংগঠন থাকবে যেমন সিভিক পুলিশরা ডিউটি করে তেমনইভাবে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনে ছেলেদের মেয়েদের দ্বারা ডিউটি করতে হবে তাছাড়াও ছোটোবেলা থেকে আমাদের ঘরের ছেলে মেয়েদের সমস্ত ফাইট বা ক্যারাটেতে উচ্চশিক্ষিত শিক্ষিত করতে হবে যেন নিজের মোকাবেলা করতে পারে যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সে দিক থেকে আমাদের ট্রেনিং প্রাপ্ত হতে হবে আইনি ব্যবস্থা উন্নত করতে গেলে আমাদের দেশে মানুষ সোচ্চার হতে হবে সত্যবাদীত হতে হবে আস্তে আস্তে আইনির বিরুদ্ধে আস্থা তুলে রাষ্ট্রপতি শাসনের মতো প্রতি বছর পাঁচ বছর কি ছ বছর অন্তর সরকার পরিবর্তন করতে হবে তাহালে কী হবে দেশের আইনি ব্যবস্থা আরো উন্নত হবে যেসব ব্যাটা ছেলে মেয়ে যার আছে আজকে শিক্ষিত তারা অশিখ পড়াশুনো করে আজকে বেকার তারা কোনো চাকরি বা কোনো জীবিকা পাচ্ছে না সেক্ষেত্রে স্বেচ্ছাসেবক একটা দল গঠন করে তাদের এক একটা ভাগে ভাগে কার্যকলাপে দায়িত্ব দিতে হবে অল্প বেতন হলেও তারা কার্যে তা কাজের মাধ্যমে থাকবে এবং প্রতিটা সংগঠনে এক একটা ট্রেনিং প্রাপ্ত করতে হবে সংগঠনমূলক দৃষ্টান্তমূলক শাস্তি যেমন অপরাধের এই সব শাস্তির বিরিদ্ধে লড়াই করতে হবে যেমন যে ফাঁসি কার্যকর করতে হবে বা শ্যুট আউট এই সবগুলো করতে করতে হবে এবং প্রতিটা ছোটোবেলা থেকে আমাদের ঘরের ছেলে মেয়েদের সব সময় বিবেকানন্দের বাণীর বই হেন তেন পড়াতে হবে যে অপকর্ম করলে কী হয় সুকর্ম করলে কী হয় এবং ধর্মমূলকভাবে তাদের মাথায় সমস্ত রকম ধর্মমূলকভাবে যেসবগুলো পত্রিকা বই আছে এগুলো পড়াতে হবে নিজের সুরক্ষার জন্য নিজের শরীরের সুরক্ষার জন্য আস্তে আস্তে করে ট্রেনিং প্রাপ্ত হতে হবে নিজের দেশকে উন্নয়ন করতে গেলে অসত্যর পেছনে দৌড়ালে হবে না সত্যর পিছনে দৌড়াতে হবে যেখানেই অসত্য দেখবে সেখানে একশোজনের ভিতরে একজন থাকলেও প্রতিবাদ করতে হবে নিজে লড়াই করতে হবে একজন যদি লড়াই করে তার বিরুদ্ধে আর একজন আসলো পরপর ধাপে ধাপে সমস্ত মানুষ লড়াই করতে শিখবে এবং আমাদের ছোটোবেলা থেকে যেমন আমরা রামায়ন মহাভারতে দেখেছি যে আমাদের শিষ্য গুরু আর শিষ্য যে জিনিসটা ছিলো এ সেই গুরু শিষ্যর ভেদাভেদটা আনতে হবে ভিতরে কারণ গুরুর কাছ থেকে শিক্ষা পাওয়া ব্যাপারটা আলাদা আর আমাদের এই এখন ইস্কুলে বা যেসব পড়াশুনো করি মিড ডে মিল হ্যান তেন খাওয়া দাওয়া ড্যান্স হাঙ্গামা ইত্যাদি এই সবগুলো চলছে এই সব শিক্ষায় শিক্ষিত করলে হবে না আগের যুগে যে সাংস্কৃতিক ভাষা ছিলো গুরু কাছে যেভাবে ছেলে মেয়েদের পাঠিয়ে দিতো এক বছর দু বছর তিন বছরের যে দায়িত্বে পাঠিয়ে দিতো সেভাবে করতে হবে হ্যাঁ এখন ছোটো বড়ো মিশন তৈরি হয়েছে শিক্ষিত করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে মিশনের শিক্ষিত করার জন্য মানুর যেই সব শি পাঠিয়ে দিয়েছে ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তারা সেখানে খারাপভাবে তৈরি হচ্ছে তাদের উচ্চশিক্ষিত করার জন্য আগের যুগের মতো একটা করে শিক্ষক বা আলাদা আলাদাভাবে আপনার গুরু তৈরি করতে হবে ছোটোবেলা থেকে শেখাতে হবে এই গুরু কী জিনিস কীভাবে বড়োদের সম্মান করতে হয় বড়োদের ইয়ে করতে হয় কীভাবে মা বোনদের সন্মান করতে হয় কীভাবে মা বোনদের নিয়ে চলতে হয় আজকে আমার ঘরের মা বোনরা যদি সু সুরক্ষিত না থাকে কালকে আপনার ঘরের মা বোনরাও সুরক্ষিত থাকবে না এই দিকে কী প্রতিবাদ করতে হবে আজকে আমি প্রতিবাদ করলে কালকে আপনিও প্রতিবাদ করবেন এভাবে কী হবে প্রতিবাদ যে গর্জে উঠবে যেমন আপনি একটা ছোটো উদাহরণ দেখুন যে আজকে আর জি করের ঘটনাটা একজন দুজন করতে করতে আজকে পুরো দেশটা প্রতিবাদ করছে হ্যাঁ এই প্রতিবাদ চাই আমরা এই সোচ্চার চাই আইনের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই আমরা যতটা প্রতিবাদ করবো যতোটা প্রতিবাদের জায়গায় এগিয়ে যাবো আস্তে আস্তে অপরাধীরা ভয় পাবে অপরাধ করতে আস্তে আস্তে অপরাধের জায়গা থেকে তারা সরে যাবে এই জায়গাটা আমাদের বজায় রাকতে হবে আজকে আরজি করের ঘটনা এই হয়েছে কালকে হতে পারে আর একটা বড়ো বড়ো প্রতিষ্ঠানের এরকম হতে পারে সেই জায়গাটা আমাদের সোচ্চার হতে হবে সব সময় আমরা পারি না পারি পিছনে কে আছে না আছে সেদিকে আমরা তাকাবো না আমরা সব সময় প্রতিবাদী যাই হোক আমাদের শাস্তি হয় হোক কিন্তু আমরা সব সময় প্রতিবাদের বিরুদ্ধে লড়বো উই ওয়ান্ট জাস্টিস যেটা বলে বিচার আজকে আরজি করের বিরুদ্ধে যে বিচার ব্যবস্তাপনা ভালো না তার বিরুদ্ধে সবাই যে প্রতিবাদ করছে আমরা স্বপ্নেও ভাবি নি যে আজকে ডাক্তার মাস্টার কাবুলিয়ালা থেকে শুরু করে ছোটো ছোটো বাচ্চারাও আজকে প্রতিবাদ করতে আমরা এটা চাই এটাকেই বলে নগরিক সুরক্ষা বা সমাজের আইনের বিরুদ্ধে উন্নতি করা হ্যাঁ আপনারা যতটা প্রতিবাদ করবেন আস্তে আস্তে কী হবে আইনের বিরুদ্ধে উন্নতি হবে আস্তে আস্তে যারা অপকর্ম করছে তারা অপকর্ম করার বিরুদ্ধে ভয় পাবে সেই দিক থেকে আমাদের সব সমায় প্রতিটা জিনিস প্রতিটা জায়গায় যতোটা আমরা প্রতিবাদ করবো যতোটা উঁচু গলায় কথা বলতে পারবো অপরাধের বিরুদ্ধে তখন কী হবে অপরাধীর ভিরু হয়ে যাবে ভিতু ভয় পেয়ে যাবে তখন সেই অপরাধের জায়গা থেকে আস্তে আস্তে তারা সরে আসবে এবং আমাদের সরকার বা যেসব আইনি ব্যবস্থা আছে তারাও ভয় পেয়ে যাবে তারা আস্তে আস্তে কী হবে আইনি ব্যবস্থা উন্নতি করবে যেমন আমাদের পশ্চিমবঙ্গের আইনি ব্যবস্থা যে আপনার ফাঁসি কার্যকর ছিলো না এই ঘটনাটা করার পরে আস্তে আস্তে আপনার কী হলো ফাঁসি কার্যকর করার একটা বিল চালু হলো সুপ্রিম কোর্টে হ্যাঁ এই সিস্টেমগুলোও চালু করতে হবে আস্তে আস্তে যাতে আইনের বিরুদ্ধে সাথে সাথে ফাঁসি কার্যকর করা হয় একজন দেখবে দুজন দেখবে তিনজন দেখবে যে প্রতিটা আইন ই ফাঁসি কার্যকর করা আছে তখন দেখবে যে মানুষ অপরাধ করতে ভয় পাবে অপরাধের জায়গা থেকে আস্তে আস্তে পা পিছিয়ে আনবে আমাদের মা বোনরা সুরক্ষিতভাবে বাইরে চলতে পারবে বিভিন্ন কান্ট্রিতে দেখুন ওয়েস্ট বেঙ্গল বীরভূম বাজে সব কান্ট্রি আছে এসবগুলোয় দেখুন মা বোনরা খোলাভাবে চলতে পারে না কিন্তু আলাদা কান্ট্রিতে দেখুন যেমন তামিলনাড়ু ব্যাঙ্গালোর কীভাবে রাত বারোটা একটা দুটো তিনটে চারটে পর্যন্ত মা বোনরা বড়ো বড়ো কারখানায় ডিউটি করে তারা সোচ্চারভাবে ঘরে ফিরছে তাদের নিজেদের সন্মান হাতে নিয়ে ঘরে ফিরছে তারা অপমানিত হচ্ছে না কেন হচ্ছে না এ আইনি ব্যবস্থা ওখানে সোচ্চার আছে আপনি যদি একটা মা বোনকে হেনস্থা করেন বা কোনো বাজে কথা বলেন পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে প্রতিবাদ করে কিন্তু সেটা আমাদের পশ্চিমবঙ্গে বা বীরভূম জেলা বা অন্য অন্য যে সব জেলা আছে এখানে নেই এগুলো কারা করছে আমরা বাঙালিরা অনেক পিছিয়ে আছি কিন্তু অন্য অন্য বা ভাষা যারা আছে তারা অনেকটাই এগিয়ে আছে তা কেন তারা অপরাধের বিরুদ্ধে লড়াই করে তারা অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয় প্রতিবাদ করতে ভয় পায় না আজকে মা বোনদের তারা সাপোর্ট দিয়ে রেখেছে বলেই অন্য অন্য কান্ট্রির এতো উন্নতি আছে অন্য অন্য দেশ এতো উন্নত আছে অন্য অন্য দেশে আমাদের কাজ করে জীবকা নির্বাহ করতে যেতে হয় কিন্তু আমাদের দেশে আজও উন্নয়ন হল না কেন মা বোনরা সুরক্ষিত না রাত দুটো একটা বারোটা পর্যন্ত কেউ কাজ করে তো ঘরে ফেরার তো দূর হয়তো কোনো অনুষ্ঠান থেকে ফিরতে গেলেও তারা ভয় পায় নিজের গার্জিয়েনদের সাথে ফিরতে গেলেও ভয় পায় কিন্তু অন্য অন্য দেশে দেখুন আপনি সিস্টেমটা অন্য অন্য দেশে যে আপনার রাত বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত কাজ করেও তারা ঘরেই ফিরছে কিন্তু তাদের নিজেদের সন্মান হাতে নিয়ে কেন আপনি যদি কোনো অপরাধ করেন পাশে যদি কেউ থাকে তা প্রতিবাদ করে এমন কি তার হাত কাটা থেকে শুরু করে শির মুন্ডু শিরশ্ছেদ পর্যন্ত তারা করতে ভয় পায় না এই দিক থেকে তারা অনেকটা এগিয়ে আছে কিন্তু আমরা বাঙালিরা আজও পিছিয়ে আছি কেন না এক জায়গায় দ্বন্দ্ব বা বিভেদ হলে আমরা কথা বলতে ভয় পাই আমি কেন বলবো ও বলুক ও কেন বলবে আর একজন বলুক কারোর সাক্ষী কারোর এ এই জিনিসটা আমরা পিছিয়ে আছি অনেকটা সেই জন্য আমরা আইনি ব্যবস্থা উন্নত না এদিক থেকেও সরকার আমাদের আরো উন্নত করতে হবে আরো আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে আরো বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের যে যার মতো আইনি ব্যবস্থা আমাদের সোচ্চার হতে হবে আইনি ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আর জি করের যে ঘটনা আইনি বিবিদ্ধে যেমন লড়াই করছে আমাদের মনে রাখতে হবে যতো দিন যাবে যতো দা অপরাধ হবে ঠিক এমনি ভাবে আমাদের যেন আরও লড়তে পারি মনযোগটা আরো বাড়াতে পারি সেই দি দৃষ্টান্তমূলক আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সরকারের কাছে একটা অনুরোধ এই যে প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদের বিরুদ্ধে যেন আরো সোচ্চার হয় মানুষ সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে